উত্তর চব্বিশ পরগনা জেলার জলবায়ু তাপমাত্রা বা বৃষ্টি এখানে অবশ্যই সব সময় থাকে কিন্তু বিশেষ করে এখন বেশ কিছু বছর ধরে আমরা দেকতে পাচ্ছি গরমের সময় গরম ঠিকঠাক পড়ছে না বা শীতের সময় সেই শীত ঠিকঠাক পড়ছে না এবং শীতের যে সময়টা আসে সেই সময় পেরিয়ে চলে যাচ্ছে কিন্তু শীত পড়ছে না আবার যখন শেষ হয়ে যাওয়ার কথা তখন দেখা যাচ্ছে সেটা শুরু হচ্ছে বিভিন্ন ধরনের ঋতু পরিবর্তনের প্রভাব আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেশ কিছু বছর ধরে আমরা দেখে দেখেছি যে যখন শীতকাল থাকতো তখন প্রচন্ডভাবে শীত থাকতো তাছাড়া গরমের সময় প্রচন্ড গরম এগুলো থাকতো হ্যাঁ কিন্তু অবশ্যই আমি আমার জীবনে আবহাওয়ার পরিবর্তন ভীষণভাবে লক্ষ্য করেছি কেননা গরমের সময় প্রচন্ড গরম এতটাই গরম যে সাধারণত মানুষের ঘাম শুকিয়ে যায় শরীর থেকে ভীষণ গরম নিঃশ্বাস প্রশ্বাস বের হয় সেক্ষেত্রে মানুষের অনেক অসুবিদা হয় যারা বয়স্ক লোক আছে বা যাদের হৃদয় রোগের ঝুঁকি আছে তারা এই সময় অনেক কষ্টে থাকে এবং খুব অসুবিধার মধ্যে পড়ে